এখন স্কুলে অনেক কিছু পাঠ্যক্রমিকের সাথে সাথে কার্যক্রম আছে যেমন খেলাধূলা কী সব কিছু পুরস্কার বিতরণ সব কিছুই আছে এবং আমি সেই খেলাতে বা ওয়ান থেকেই সব খেলাধুলোতে অংশগ্রহণ করেছি এবং অনেক পুরস্কারও পেয়েছি সে পুরস্কারগুলি যখন আমি আনতে যাই স্টেজে তখন আমি অনেক আনন্দিত হই তার কারণ পুরস্কার পেতে কার না ভালো লাগে এবং আমি অনেক খেলাধুলোতে অনেকটাই ভালো এই ক্রীড়াগুলি নিয়ে এখন সরকার অনেক কিছু নিয়ম বার করিয়েছে সরকার এখন প্রতিটি স্কুলে স্কুলে নানান ধরনের খেলা নানান ধরনের পড়ার বই অনেক কিছু সহযোগিতা করেছে যার কারণে ছেলেমেয়েরা এখন পড়াশুনাটাকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে এবং আমার তাতে খুবই ভালো লাগে এই এতে তো আমি অংশগ্রহণ অনেকবার করেছি এবং জিতেওছি পুরস্কারও পেয়েছি তাই আমার অভিজ্ঞতা আছে